গেম সম্পর্কে আমি অনেকটাই সচেতন কারণ গেম মানুষকে অধঃপতনের দিকে নিয়ে যেতে পারে আবার গেম একটা মানুষের ভালোবাসার জিনিসও হয়ে উঠতে পারে আমি অনেক ভিডিও গেমসই খেলেছি তাদের মধ্যে কিছু ভিডিও গেমস হল কার্ড সাবওয়ে সার্ফার ফ্রি ফায়ার ইত্যাদি যে গেমগুলোর প্রতি আমার এক খুব ভালোবাসা বেড়ে গিয়েছিল এবং ওটার প্রতি আমি আকৃষ্ট হয়ে পড়েছিলাম তো ওই গেমগুলো খেলা এখন আমি অনেকটাই কমিয়ে দিয়েছি আমি ওই গেমগুলো পছন্দ করতাম কারণ ওই গেমগুলোতে আমি যখন খেলি আমি তখন অনেকটাই বেশি চাপ মুক্ত এবং চাপ মুক্ত থাকতে পারি তাছাড়া যখন অবসর সময়ে কিছু করার থাকে না তখন আমি ওই গেমগুলো খেলে আমার অবসর সময়টা খুব ভালোভাবেই কাটিয়ে দিতে পারি এবং আমার কোনো বিরক্তিও লাগে না এছাড়া এই গেমগুলোর মধ্যে আরও অন্যান্য যে জিনিসগুলি আমার ভালো লাগত এই গেমগুলো খেলার সাথে সাথে আমি আরও অন্যান্য মানুষের সাথে কথা বলতে পেতাম অনেক অচেনা মানুষের সাথে এই এই গেমের মাধ্যমেই অনেক অনেক অচেনা মানুষের সাথে আমি কথা বলতে পারতাম তাদের সাথে বন্ধুত্ব করতে পারতাম তাদের সম্বন্ধে জানতে পারতাম তাই আমার এই গেমগুলোতে খুবই ভালো লাগত এবং এই জন্যই আমি এই গেমগুলোকে এত বেশি পছন্দ করি